আমি প্রথমে একটি অন্য কাপড়ের দোকানে কাজ করতাম সেখানে ডিউটি আমাকে অনেকক্ষণ করতে হতো সকাল নটা থেকে রাত নটা অবধি বারো ঘণ্টার ডিউটি তার বিনিময় আমাকে যে রাশি দেওয়া হতো সেটা অনেক কম সেখানে আমার অনেক অসুবিধা হতো সেইজন্য একসময় আমি বললাম না আমি এইখানে কাজ করবো না কাজ ছেড়ে দেবার পর দশ পনেরো দিন আমি কোথাও কাজ পাইনি আমার খুব অসুবিধা হয়েছিলো কিন্তু তার দশ পনেরো দিন পরেই আমি আরেকটা নতুন কাপড়ের দোকানে কাজ পাই সেখানে মালিকের ব্যাবহারও ভালো এবং ডিউটিটাও কম এবং আমার রাশিটাও মাইনের মাইনেটাও খুব বেশি আগেকার তুলনায়